হ্যালো দাদা আমি একটা ফ্রিল্যান্সার তো আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করার জন্য কল করেছিলাম হ্যাঁ হ্যাঁ তো আমার প্রশ্ন হলো যে আমি দুই তিন মাস হলো একটি ফ্রিল্যান্সারের কাজ করছি তো আমি আপনার কাছে একটি মানে ব্যবস্থা চাই যে আমার জিএসটি কাগজটা রেজিস্ট্রেশান করাতে চাই তো আমি আমার ব্যবস্থা প্রোডাক্ট জিএসটি কীভাবে রেজিস্ট্রেশন করতে চাই তো কী কী কাগজপত্র বা কী কী লাগে একটু বলতে পারবেন ও আচ্ছা তো কি প্যান কার্ড আধার কার্ড ফটো এসব কিছু লাগবে তো সেগুলো আপনাকে একটু ভালো করে বুঝিয়ে বলতে পারবেন হুম হুম আসলে আমি এই এই দু তিন মাস হল নতুন করে নতুন এই ফ্রিল্যান্সারের কাজটা করছি তো তাই একটু আপনার কাছে পরামর্শ চাই এই জিএসটি রেজিস্ট্রেশন করতে কী কী লাগে আমার এই ব্যবসার এই প্রোডাক্টগুলোর যে জিএসটি প্রোডাকশান এ সব কিছুর জন্য কী কী কাগজ লাগে জিএসটি রেজিস্ট্রেশন করতে সেটাই আপনার কাছে জানতে চাইছিলাম হুম আমি এই দু তিন মাস হলো এই কাজটা নতুন শুরু করেছি মানে আমি আগে এটা করতাম না মানে নতুন ফ্রিল্যান্সার হয়েছে তাই আপনার কাছ দিয়ে পরামর্শ চাইছি যে এই জিএসটি রেজিস্ট্রেশান করার জন্য কী কী প্রয়োজন একটু বলে দিলে ভালো হতো তো এই এই হ্যাঁ হ্যাঁ ফটো আধার কার্ড প্যান কার্ড আর কোনো আর কি কোনো কার্ড লাগবে তো আর ডিটেলস লাগলে বলুন আর ফোন নম্বর লাগবে ঠিক আছে তো ক কত দিনের মধ্যে এটা বানিয়ে দিতে পারবেন হ্যাঁ আর কত পেমেন্ট লাগবে ও আচ্ছা ঠিক আছে তো আপনি একটু বুঝিয়ে বলুন যে কী কী মানে কেমনভাবে রেজিস্ট্রেশানটা করাতে হবে তো সেই ডিটেলসগুলো আমি আপনাকে পাঠিয়ে দেবো হ্যাঁ তো এই এই কাগজটা বানাতে কত দিন লাগবে তাও আচ্ছা ঠিক আছে